যেসব নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পের সাথে যুক্ত তারা বিভিন্ন তথ্যের মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকেন এবং তারা হচ্ছে তারপর এর সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন